আমার নাম জলি দেবনাথ আমার কাছে টাকা থাকা প্রথম বন্যাটি হলো আমার মোবাইল ফোনটি এই ফোনটির অনেকগুলো ইতিবাচক দিক আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল আমি আলিপুরদুয়ারে থাকি কিন্তু আমার মা বাবা জয়গাতে থাকে কিন্তু তাদের সঙ্গে প্রতিদিন আমার দেখা করা হয় না এবং কি তারা অসুস্থ বাড়িতে আর ওদের দেখাশোনার করার কোনো লোক নেই বাবা মাকে প্রতিদিনই ওষুধ খাওয়াতে হয় তো আমি আমার ফোন দিয়ে দিনে চারবার ভিডিও কলের মাধ্যমে তাদের তাদের ওষুধ কখন খেতে হবে কোনটা খেতে হবে আমি আমি তাদের বলে দিই ধন্যবাদ